আমার জীবিকা হচ্ছে আমি একজন বিউটিশিয়ান এবং মেক আপ আর্টিস্ট তো আমি একটা অত্যন্ত গ্রামের মেয়ে এবং খুবই গ্রামে থাকি কিন্তু আমি এই জিনিসটার কথা এই জীবিকাতে যাওয়ার কথা এইজন্য ভাবলাম যে আমাদের গ্রামের অনেক বউদিদিদের অনেক মেয়েদের অনেক আই ব্রো প্লাক এমনকি সাজগোজ করার খুব ইচ্ছে থাকে এমনকি সকলেরই ইচ্ছে এটা সকলেরই একটু নিজেকে ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজগোজ করার সবার ইচ্ছে তো ওরা মানে যেতে পারতো না এতটা বার্নপুর আসানসোল মতো শহরে তো সেজন্য ওরা নিজের গ্রামের মধ্যেই ভাবতো যে যদি কিছু একটা হত তা আমি এটা ভেবে এই কাজের সাথে যুক্ত হই এবং আমি আমার বিউটি পার্লারটা বার্নপুরে হিরাপুরে বানালাম না এটা আমি নিজের বাড়িতেই খুললাম এই কারণেই খুললাম যে যাতে সব মেয়েরা বা সব বউদিরা সব কাকিমারা আমার কাছে এসে ভ্রু প্লাক ফেসিয়াল এবং কি তাদের যা যা দরকার সব আমার কাছ থেকে যেন করতে পারে আমি টাকাটা অনেক কম নিই বা টাকাটা আমার গ্রামে যদিও অনেকটা কম কিন্তু আমি দেখলাম যে শহরের থেকে আমাদের গ্রামেরই ভালো হোক এমনকি আমিও আমাকেও বাইরে যেতে হচ্ছে না কোথাও বাড়িতেই আমি তৈরি করতে পারছি মানে নিজের ফেসিয়ালের প্যাক তৈরি করতে পারছি বা আমি বাড়িতেই সমস্তকিছু করতে পারছি তো সেটাই আমি ভাবলাম যে আমাদের গ্রামের সবকিছু হোক এবং তারপর আমার আবার উৎসাহ হলো যে মেক আপ শেখার আমি মেক আপ করতে ভালোবাসি কিন্তু হয়তো নিজে অতটা ভালো করতে পারতাম না তাই সব কাজের জন্যই তো শিক্ষার প্রয়োজন তো তাই আমি শিক্ষা আমি শিখলাম ভালোভাবে যোগদান করলাম শিখে ভালো ভালো জায়গাতে গেলাম তো এবং আসানসোল কলকাতাতেও আমি নিজের মেক আপের জন্য ট্রেনিং নিয়েছি আসানসোলেও নিয়েছি আমি তিনবার মেক আপ শিখেছি তারপর এখন আমি যথেষ্ট মানে মেক আপের কাজ পাই এবং আমি গ্রামে তো আশি পারসেন্ট মেক আপ আমি করছি এবং বাইরে বার্নপুর আসানসোলেও আমি অনেক মানে অনেকে আমার সাথে চিনে গেছে অনেকের সাথে আমার পরিচিত হয়েছে তো অনেক আমার কাছে মেক আপ করছে সবাই আবার পরে ফোন করে বলছে যে খুব ভালো হয়েছিলো তো এটাই আমার কাছ থেকে প্রাপ্য আমার কাছ থেকে টাকার থেকেও বড়ো প্রাপ্য যে সবাই যখন বলে যে খুব ভালো হয়েছিলো তোমার মেক আপটা এমনকি সবাই যখন আমার কাছেই ভ্রু প্লাক করে আর মার্কেটে গেলেও আমার কাছেই করবে এরকম ওদের একটা মানে মনের ইচ্ছে তো তাই এই জীবিকাতে আমি গিয়ে অনেক উন্নতি করেছি